আমার এলাকার স্বাস্থ্যকর্মীদের ঠিক সময়ে পাওয়া যায় না কখনও তাদের খবর দিলে আসতে তারা আসে দু ঘণ্টা তিন ঘণ্টা পর আবার একটা গাড়ির ব্যবস্থা করতে গেলে সেই গাড়িও সঠিক সময়ে পাওয়া যায় না গাড়িও আসছে কিছুখন পর সেই জন্য হসপিটালে যেতে লেট হয়ে যায় একটা অসুস্থ মানুষের চিকিৎসা করতেও দেরি হয়ে যায় বা যদিও হসপিটালে যাওয়া হলো সেখানে গিয়ে ডাক্তার ঠিক মতো নেই নার্স ঠিক মতো নেই ডাক্তাররা অবহেলা করে আসতে দেরি করছে যাচ্ছি দিয়ে বলে দেরি করে সুতরাং হসপিটালে গেলে সেই রোগী আরও বেশি রোগে আক্রান্ত হয়ে যায় রোগীর সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা তখন হয় না এবার ওই কারণেই বেশিরভাগ মানুষ নিজের এলাকায় চিকিৎসা করাতে চায় না তারা ধনী ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে ধনী ব্যক্তিরা পয়সা খরচা করে দূরের দিকে চলে যায় আর সেখানে গেলে তাদের পয়সা আছে যেহেতু ট্রিটমেন্টটাও ভালো করে তাড়াতাড়ি হয় নিজেদের তাড়াতাড়ি হয় পয়সা খরচা করে ডাক্তারগুলোও তখন সেখানে আসে পরিষেবাটা ভালো পায় সেখানে ওষুধপত্রগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যায় যে এটা যদি আমার নিজের এলাকায় স্বাস্থ্যকর্মীরা গাড়ির ব্যবস্থা তারপর সরকারি হসপিটালের সুযোগ সুবিধাগুলো ডাক্তারগুলো যদি সঠিক পরিষেবা ঠিকঠাক দিত তাহলে আমার এলাকার মানুষগুলো আর বাইরের দিকে যেত না নিজের এলাকাতেই থাকত নিজের এলাকাতেই চিকিৎসাটা ঠিকঠাক সময়ে হতো সুতরাং ওই কারণেই সরকারি হসপিটালে লোক বেশিরভাগ যায় না বেসরকারি হসপিটালগুলো প্রাইভেট ডাক্তারখানাগুলোয় চলে যায় এতে মানুষের অসুবিধা হলেও টাকা খরচা হলেও রোগটা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা হয় আর ওরা সরকারি হসপিটালের ওপর গুরুত্বটা না দিয়ে বেশিরভাগ বেসরকারি হসপিটালের উপর গুরুত্ব দিয়ে এরা চলে যায়